চোদ্দ হাজার একশো বাষট্টি একুশ হাজার দুশো তিন ছত্রিশ হাজার চারশো বাষট্টি একচল্লিশ হাজার চারশো পঁয়তাল্লিশ বিয়াল্লিশ হাজার দুশো পঁচিশ